বর্তমানে আমার বাড়িতে আমি আমার মা এবং আমার বাবা তিনজনে থাকি আমার আমরা তিনজন ছাড়াও আমার তিন দিদি রয়েছে এবং চারজন বোনঝি রয়েছে আমাদের ফ্যামিলির মধ্যে ঝগড়াঝাটি হয় না আমার মা বাবা খুবই ভালো মনের মানুষ আমার মা বাবার একটি ছোট্ট দোকানে রয়েছে যে দোকানে ব্যবসা করে ব্যবসা করেন দুজনে আমার তিন দিদিদের বিয়ে হয়ে গিয়েছে তারা যখন আসে আমার খুবই ভালো লাগে আমার দিদি জামাইবাবুদের নিয়ে আমরা ঘুরতে যাই এবং আমাদের অনেক সময়ই ভালোভাবে কেটে যায় তাছাড়া আমার বন্ধুরা অনেকে আছে আর যেমন নীলিমা যে আমার বেস্ট ফ্রেন্ড নীলিমা আমাকে সবচাইতে ভালো রাখে এবং সব দুঃখ কষ্ট ও ভাগ করে নেয় আমি যখন কষ্ট পাই তখন ওও কষ্ট পায় আমি যখন ভালো থাকি তখন ওও ভালো থাকে এবং কি আমার আরেকজন বন্ধু আছে রানু রিয়া শিউলি সঞ্চিতা সবিতা ডোনা তারা আমার খুবই ভালো বন্ধু আমার সবসময় বিপদে আপদে থাকে ডোনা যে বন্ধুটি আমার আছে সে আমাকে অনেক রেসপেক্ট ও অনেক সম্মান করে আমার সব কিছু বিপদ আপদে সেই প্রথমে ছুটে আসে সেই শুধুমাত্র আমি এইটুকুই চাই যে আমার বন্ধু বান্ধবদের সাথে এখন যেরকম সম্পর্ক আছে সেই সম্পর্ক যেন আমাদের সারাজীবন থেকে যায় কারণ বন্ধু ছাড়া সবকিছুই অচল বন্ধু ছাড়া কোনো কিছু করা যায় না বন্ধু ছাড়া একটা কিছু ভাবতে গেলে এগোনো যায় না সে বন্ধুকেই লাগে কোনো কিছু ভালো কাজ করতে গেলে একটা বন্ধুকে লাগে যে বন্ধুটা আমাকে পরামর্শ দেবে এবং আমার বাড়ির লোকজন ছাড়াও আমি এক পাও চলতে পারি না বাবা মা ভালোটা শিক্ষা দেবে বাবা মা খারাপটাকে শিক্ষা দেবে তাই আমি চাই আমার বন্ধুবান্ধব ও আমার ফ্যামিলি এক এবং আমার সাথে অটুট থাকুক সারা জীবন আমার ফ্যামিলি খুবই ভালো ফ্যামিলি এবং আমার বন্ধুরাও অনেক ভালো